আমি রাজস্ব উৎপন্ন করার জন্য আমার খামারে পশু আছে গবাদি পশু তাদের মধ্যে গরু মহিষ সমস্ত কিছুই রয়েছে তারা আমাদের খুব ভাবে সাহায্য করে কেন গবাদি পশু দিয়েই আমরা লাঙল চালিয়ে মাঠ চাষ করি এবং সেখানে ফসল ফলাই মই দিতে হয় মইটাও দেওয়া হয় তার মারফৎ আবার ফসল ওঠার সময় সেই সমস্ত ফসলগুলোকে গাড়ি করে গরুর গাড়িতে করে চাপিয়ে আবার সেই গাড়িকে নিয়ে আসা হয় এবং সেই খাদ্যবস্তু বা আমার শস্যগুলি খামারে এনে ফেলা হয় এই গবাদি পশুর সাহায্যেই আমি আমার চাষ করে থাকি আর এই চাষবাস গবাদি পশু দিয়ে চাষবাস করলে আমার অনেকটা খরচও লাঘব হয় আমি সেই কারণেই আমার বাড়িতে গবাদি পশু চাষ করে রেখেছি আমার ফসল কাটা থেকে শুরু করে তোলা পর্যন্ত সমস্ত কাজই গবাদি পশু মারফৎ হয় এখন অনেক মানুষ গবাদি পশু ব্যবহারের পরিবর্তে ট্র্যাক্টার নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছে কিন্তু পশু দিয়ে চাষ করলে একটু সময় লাগে বেশি কিন্তু কাজটা খুবই ভালো হয় আর খরচও কম হয় আমি সেই কারণেই আমার খামারে গবাদি পশু দিয়েই চাষবাস করা হয় ফসল তোলা হয় কাটা হয় সমস্ত কিছু গবাদি পশু মারফৎই কাজ করা হয়